পশ্চিমবঙ্গে দেখার অনেক কিছুই আছে যেমন স সব বাঙালিদের প্রিয় স্থান দিঘা তারপর তারাপীঠ কলকাতার মধ্যে দক্ষিণেশ্বর কালীঘাট আরও আরও অনেক কিছু আমার নিজের ঘোরা যেমন দিঘার কথা বলি দিঘায় ঘুরতে যাওয়াতে আমাদের খুবই আনন্দ হয়েছিল ওখানে কিন্তু রাস্তাঘাটে বাসে করে যাওয়া রাস্তায় যাওয়া আসাতে আমাদের খুবই অসুবিধা ভোগ করতে হয়েছিল যেমন রাস্তাঘাট ভালো না এত জার্কিং তারপর রাত্রে অন্ধকারে হাইওয়েতে দুপাশে পুরো জঙ্গল আলো আলো নামে কোনো নামে বলে কোনো চিহ্নই নেই শুধু রাস্তার গাড়িগুলোর হেডলাইটেই যা একটু আলো পাওয়া যাচ্ছে তাতে একটু মনে ভয়ও লাগছে যে কোনো জন্তু জানোয়ার না চলে আসে মাঝে মাঝে তো কিছু কিছু দেখাও দিচ্ছে যেমন কোনো শিয়াল ফিয়াল একটা ডাক শোনা যাচ্ছে সেটার একটা ভয় লেগেই আছে মনের মধ্যে আদারওয়াইস আরও অনেক কিছু মানে একটা মনে একটা ভয় থেকেই যায় তাই জন্য সেই রাস্তাঘাটে যেতে খুবই অসুবিধাই হয়েছিল এই জন্য স রাস্তাঘাটের জন্য আমার ভালো লাগেনি আর আদার্স এমনি খুব ভালো লেগেছিল ঘুরতে